তরুণ তরুণীরা যে ক্রমবর্ধমান রোগের সম্মুখীন হচ্ছে তার একটাই কারণ অনিয়মিতভাবে জীবন ধারণ করা তারা ঠিক টাইমে খায় না টাইমে ঘুমোয় না বা বিভিন্নরকম বাইরের খাবার খায় এই বাইরের খাবার খাওয়াগুলোকে বন্ধ করতে হবে নইলে কিন্তু তাদের শরীরের এরকম অবস্থা হতেই থাকবে এই বাইরের ফাস্ট ফুডগুলো খাওয়া এগুলো বন্ধ করতে হবে বাড়ির খাবার খেতে হবে আর খাবারটা টাইমে খেতে হবে সারা রাত জেগে মোবাইল ঘাঁটা বা টি ভি দেখা বা গল্প করা এইগুলো চলবে না টাইমে খেতে হবে টাইমে ঘুমোতে হবে টাইমেই খাওয়া দাওয়া ঘুমোলে তাহলে শরীর ঠিক থাকবে সতেজ থাকবে এই অবস্থার জন্যই কিন্তু এই অনিয়মিত খাদ্যাভ্যাস এর জন্য দায়ী তাই নিজেদেরকে পরিবর্তন করতে হবে